আমি চিপ অ্যান্ড বেস্ট দোকানে এক প্লেট অর্ডার করেছিলাম পৌরসভা পৌরসভার কাছে আমার বাড়িতে যে ছেলেটি অর্ডার নিয়ে এসছিলো তার ব্যবহার আমার ভালো লাগেনি তাই তার জন্য আমি অভিযোগ জানাতে চাই